হ্যাঁ ম্যাম বলুন কিন্তু আমরা তো ম্যাডাম ভালো কোম্পানিরই পাইপ লাগিয়েছিলাম এরকম তো হওয়ার কথা নয় হ্যাঁ যাব দেখতে যাব অবশ্যই যাব কিন্তু আপনার কি এখন খুব প্রয়োজন পাইপ লাইনটা আসলে আমার এখানে যারা কর্মচারীরা কাজ করে তারা কেউ বাড়িতে নেই তো কাজ করার অন্য জায়গায় কাজ করতে গেছে আপনার যদি খুব প্রয়োজন থাকে তো আমি একটু পরে আপনাকে ফোন করে জানাতে পারি

আমরা খুব ভালো কোম্পানিরই পাইপ লাগিয়েছিলাম এরকম তো হওয়ার কথা নয় তাও আচ্ছা এটা কখন থেকে হচ্ছে লাগানোর পর থেকে পাইপটা লাগিয়ে আসার পর থেকেই চার পাঁচ ঘন্টা পর থেকে হচ্ছে আর ওটা লাগানোর পরে কেউ কিছু হাত ওটাতে দেয়না তো আর মানে যে রকম লাগানো হয়েছিল আর কিছু করে ফ্যাল আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি পাইপের ব্যাপার যেহেতু এখানে আমার কর্মচারীরা কেউ নেই সব অন্য জায়গায় কাজ করতে গেছে আমি দেখছি যত সম্ভব তাড়াতাড়ি আপনারটা দেখার জন্যে ঠিক আছে ঠিক আছে